হ্যাঁ আমার একটা অনুষ্ঠান আছে তা আপনার ক্যামেরা ভাড়া কেমন এক দিনই করাই কেমন দু দিনই কেমন আর তিন দিনই কেমন

এক সপ্তাহ দশ হাজার তিন দিনে পাঁচ হাজার আর যদি এক দিনের জন্য নিই হাজার টাকা দূরে যেখানে নিয়ে যাবো যে লোকেশানে সে লোকেশানে শ্যুট করেন না জায়গা বিশেষে দাম নেওয়া হয় জায়গা বিশেষ দাম মানে এক একটা লোকেশানে ধরো আপনার দূরত্ব যদি বেশি হয়ে যায় বাড়ির থেকে য তিন চার ঘন্টা দূরত্ব তখন কি কস্টলি বেশি হবে না একই দামের ভিতরে করা হবে

ও আমরা ধরো ঘুরতে যাবো আপনাকে তো দু তিন দিন রাখবো কিন্তু দূরে দূরে ঘুরতে যাবো এখানের যা রেট সেখানের তাই রেট হবে না আলাদা আলাদা ওই রেটটা একটু কম করা যায় না মার্কেট প্রাইস তো অন্য অন্য মার্কেট প্রাইসও যাচাই করা হয়েছে কম দাম আপনি তো একটু অতিরিক্ত বেশি বলছেন হুম আর পাশাপাশি বিয়ে বাড়ি ও যাতায়াত খরচ আলাদা দিতে হবে প্লাস যে ক দিন রাখবো তার পার ডে পয়সা গুনতে হবে এই তো ও ঠিক আছে আমি দেখি অন্য সাইটে কথা বলেছিলাম তো অন্য সাইটে তো রেটটা কম বলছে তো আপনি তো বেশি বলছেন তাই পরে যোগাযোগ করে নেবো আপনার সাথে হ্যাঁ ঠিক আছে